হ্যালো দ্যাখো স্যার মানে বাচ্চাদের ওরা কিরকম দেবে বাচ্চা মানুষ ওরা টিফিন খরচাটা নিয়ে হয়তো আসে বাবা মাদের কাছ তো অল্প টাকা কিছু দেয় সেই টাকা কিরকম টাকা দেবে বলো তো ওরা যেরকম খুশি ওরা দেয় সেই হিসেবে নেবে আর কী হবে হ্যাঁ হ্যাঁ গরীব মানুষ সবাই কী আর সবার কি অর্থর দিকে সামর্থ্য আছে যে দেবে অনুষ্ঠানটা মানে যেহেতু এটা শিক্ষকদের নিয়ে মানে উৎকল দিবস তা একটু এটা বড়ো করে করতে হবে তো তাহলে বাচ্চাদের গার্জেনরাও আসবে সেই তাদের মানে আবৃতি হবে নাটক হবে তা বললে হয় শিক্ষকরা তো সবাই মিলে দিতে পারবে না এটা বাচ্চাদের কাছে অল্প অল্প হলেও কম বেশি চাঁদা তুলতে হবে এটাও তো আমি এটাও আমি ভেবে দেখেছিলাম কিন্তু কী করার কি তাই না একটু বড়ো করে করলে তাহলে বাচ্চাদের কাছ থেকে নিতে হবে বুঝলে হ্যাঁ বলছি আমার স্কুলের বাচ্চার একটা জরুরি কল আসসে বুঝলে রাখছি